আমার বলতে না সবার গানে আবেগই সব থেকে বড়ো ভূমিকা পালন করে আবেগ ছাড়া কেউ এখানে গান গাইতে পারবে না এবং গানের মাধ্যমে অভিনয় সবথেকে বেশি ফুটে ওঠে যে কোনো জায়গার যে কোনো চলচ্চিত্রে বা সিনেমাতে যারা অভিনেতা হয় তারা গানের মাধ্যমে নিজেদের আবেগ ফোটাতে বেশি সক্ষম হন এবং গান এমন জিনিস যেটাতে আবেগ সবসময় বেশি কাজ করে এবং আবেগ ছাড়া কেউ গান গাইতে পারবেও না